আমার বাড়িতে টয়লেট আছে এর সুবিধা আমি অনেক ভোগ করি তার কারণ আমরা মহিলা জোর পায়খানা পেলে আমরা টক করে ছুটে যেয়ে বাথরুমে বসে পড়তে পারি কিন্তু বাইরে দিকে যেতে হলে সেটা খুব অসুবিধা হতো এছাড়াও রাস্তার গায়ে প্রচুর লোকজন থাকে মহিলাদিকে বাইরে দিকে বাথরুম গেলে সহজে যাওয়া যেতো না ফাঁকা মাঠের দিকে গেলেও সেখানেও দেখতাম যে লোকে মাঠে কাজ করচে এটা মহিলাদের ক্ষেত্রে খুবই খারাপ এই জন্য মনে হয় যে বাড়িতে বাথরুম থাকার ফলে এখন মহিলাদের প্রচুর সুবিধা হয়েচে তাছাড়া শুধু পায়খানায় তো নয় মহিলাদিকে প্রসাবও বসতে হয় সেটাও তাড়াতাড়ি করে যেয়ে বাথরুমে বসতে পারে অন্য জায়গায় ফাঁকা জায়গায় সব সময় লোকজন দেখে যেহেতু মহিলাদের একটা লজ্জা আছে সেই কারণে সব সময় বাইরে টয়লেট যাওয়া তাদের খুবই খারাপ লাগে তাই টয়লেটের সুবিধা মহিলাদের ক্ষেত্রে প্রচুর